পশ্চিমবঙ্গে যেহেতু বাঙালিয়ানার ব্যাপারটা রয়ে গেছে সেক্ষেত্রে বাঙালিদের প্রশা প্রধান যে পোশাক সেক্ষেত্রে শাড়ি ছেলেদের ক্ষেত্রে ধুতি পাঞ্জাবিটা বর্তমানে বা আগামী বা ভবিষ্যৎ অতীত এইসব ঘিরেই শাড়ি ধুতি পাঞ্জাবিটা রয়ে গেছে সাথে সাথে বিভিন্ন মানুষ বিভিন্ন কর্মস্থলের ক্ষেত্রে কর্ম অনুযায়ী তাদের পোশাকটা অবশ্যই পরিবর্তিত হয়ে থাকে তাছাড়া সাধারণভাবে সালোয়ার কামিজ বা ছেলেদের ক্ষেত্রে প্যান্ট আবার বিভিন্ন রকমের শাড়ির আবার বিভিন্নতা আমরা দেখতে পাই যেমন সুতি জামদানি ঢাকাই এই সমস্ত রকম মিলেই পোশাক আশাকটা তৈরি হয়েছে সেটাকে জীবন শৈলীর একটা অঙ্গ হিসেবে আমরা দেখতে পাই আবার বিভিন্ন সম্প্রদায়দের মধ্যে বিভিন্ন রকম পোশাকেরও বিভিন্নতা আমরা দেখতে পেয়েছি তার মধ্যে প্রধানভাবে দেখা হয় শাড়িকেই আর সালোয়ার বা ছেলেদের ক্ষেত্রে ধুতি পাঞ্জাবিকে ঘিরেই রয়ে যায় এই ঐতিহ্যের মধ্যে থাকা পোশাক আশাক বা জীবন শৈলী